হ্যাঁ বলছি তুই কবে আসবি তোর তো কোনও আসার নামই নেই সাত আট দিন ও আচ্ছা আর তুই কি ওখান থেকে কিছু কিনে নিয়ে আসবি না এখানে এসে কিনবি আচ্ছা আর কবে কি ওটাই আমিও ভাবছিলাম বল কি তুই কি পরবি ঠিক আছে তাহলে আমিও শাড়ি পরব ভালো হবে আচ্ছা ঠিক আছে আর মেহেন্দি কবে লাগাবি একসাথেই লাগাব তুই আয় তুই আয় তারপরে হ্যাঁ তুই আয় তারপরেই লাগাব আমি ভাবছি একটা গ্রিন কালারের কিছু পরব দেখা যাক তারপরে কি হয় তুই কি পরছিস আচ্ছা হ্যাঁ ওটাই আমিও ভাবছিলাম সবুজই দেখি তারপরে কি হয় দেখি এখন আমি তো ভাবছিলাম শুধু কানেরই পরব আর গলায়ও বা কিছুতে আর কিছু পরব না ওটার সাথে হ্যাঁ তাহলে নেব পরে দেখি একটা শাড়ি নেব ভাবছি ও আচ্ছা হ্যাঁ তুই পর তোকে ভাল লাগবে ও আচ্ছা ওটা ভাবছি একটা দেখা যাক তারপরে আমি কেমন মানে পাই দোকানে ওমনি কিনব হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো দুজনে একসাথেই যাব তখন দোকানে তারপরে কিনে নেব হ্যাঁ আর আমি আলাদা রঙের ঠিক আছে সেদিন লেহেঙ্গা পরব ভাবছি সকালে না রাতে রাতে সকালে বলছি কি রাতে সকালে এমনি একটা কিছু পরব কুর্তি বা কিছু হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি ওকে ঠিক আছে একদম হুম হ্যাঁ হ্যাঁ তুই জলদি আয় আর কবে আসবি হ্যাঁ জলদি চলে আয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে